গত কয়েক বছরে বিনোদন কীভাবে পরিবর্তিত হয়েছে গত কয়েক বছরে বিনোদন অনেকভাবেই পরিবর্তিত হয়েছে যেমন আগে মানুষ একসঙ্গে গান গাইতো বা নাচ করতো তারপর রেডিওতে সবাই গান শুনতো তারপরও তারপরেও টি ভিতে সবাই মিলে একসাথে বসে বই সিনেমা ইত্যাদি নানান জাতীয় জিনিস দেখতো কিন্তু এখন দেশ প্রতিদিন উন্নত হচ্ছে উন্নত হয়ে হয়ে যাচ্ছে প্রতি দিনকে দিন উন্নত হচ্ছে তাই আগে টিভি রেডিওতে চলতো এখন সেটা কম্পিউটারের মাধ্যমে হচ্ছে এখন সব দেশেও কম্পিউটার দেশ উন্নত হচ্ছে প্রতিটি অন্যান্য দেশের থেকে দেশে দেশে টক্কর হচ্ছে যাতে কোন দেশ আগে চলে যেতে পারে তাই এখন আমাদের দেশ এগিয়ে আছে এবং কম্পিউটারের মাধ্যমে সব কিছু হয় তাই আগে রেডিওতে আরে সব কিছু কম্পিউটারের মাধ্যমে পরিবর্তিত হয়েছে আমি এইটাই মনে করি আমাদের দেশকে নিয়ে আমি গর্বিত করি গর্বিত হই কম্পিউটারের মাধ্যমে এখন সব কিছু হচ্ছে পড়াশোনা লেখা কোনো কিছু সমস্যা এলেও সে সমস্যার সমাধান হয়ে যায় কারণ কম্পিউটারের মাধ্যমেই সব কিছু হয়ে যায়